হ্যালো হ্যাঁ বলুন আপনার কী সমস্যা বলুন ওহ তা মিনিমাম মার্কস মার্কস কেমন আছে ও ওহ আর এমনি এন্ট্রান্স এগজ্যাম দিয়েছে

ক্রাইটেরিয়া বলতে দুধরনের ক্রাইটেরিয়া আছে একটা ডাইরেক্ট মানে এন্ট্রান্স এগজ্যাম দিয়ে র্যাংক করে একটা হয় ওখান থেকে যারা সরকারি কলেজে পায় না তারা বেসরকারি কলেজে হয় আর প্লাস ম্যানেজমেন্ট কোটা আছে এগজ্যামের মাধ্যমে এন্ট্রান্সের মাধ্যমে ঢুকলে চার লাখ টাকা আর এমনি ম্যানেজমেন্ট কোটায় ঢুকলে দশ লাখ টাকা হয়নি হয় কাউন্সেলিং চলছে আপনার যদি আপনার যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে ভোটার কার্ড আধার কার্ড তারপর বার্থডে সার্টিফিকেট সার্টিফিকেট আর জেরক্স আনতে বলবে এসে ফর্মটা এসে কিরকম বলতে ওই তো একটা চার লাখের প্যাকেজ আছে একটা সাত লাখের প্যাকেজ আছে সাত লাখের প্যাকেজটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা আর কি মানে ওটা বিনাপরীক্ষাতেও ঢুকতে পারবে অসুবিধা নেই

হ্যাঁ প্লেসমেন্ট ভালো আছে আমাদের বড়ো বড়ো হাসপাতালের সাথে যোগাযোগ আছে অসুবিধে হবে না প্লেসমেন্ট নিয়ে একশো পার্সেন্ট প্লেসমেন্ট আছে এই ব্যাপার আর বাকি বলুন আপনাদের আপনার ফিজটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই ওটা আপনি কিস্তি অনুযায়ী দিতে পারবেন দুমাস ছাড়া ছাড়া